হ্যাঁ আমি পশ্চিমবঙ্গের আইনি ব্যবস্থায় আদালতের ভূমিকা ব্যাখ্যা করতে পারি বিভিন্ন আইনি ব্যবস্থার মধ্যে প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল ডিভোর্সের ব্যাপারে যখন স্বামী স্ত্রী একে অপরের থেকে ডিভোর্স নিতে আদালতে যায় তখন তাদেরকে একটি আবেদন করতে হয় আবেদন করার পর তাদের ছয় মাস সময় দেওয়া হয় যদি তারা সব ঠিক ঠাক করে আবার একসাথে থাকতে পারে ছয় মাস পরেও যদি তাদের একই সিদ্ধান্ত থাকে তখন তাদেরকে আরও একটি আবেদন জানাতে হয় এরপর জজ সাহেবের কাছে তাদের বৈবাহিক জীবনের সমস্যার কথা পেশ কর করে দুই পক্ষের উকিল সবকিছু শোনার পরেও এই ডিভোর্সের মোকদ্দমার ফল ঘোষণা করতে কয়েক মাস বা কখনো কখনো বছরও লেগে যায় আবার অন্য একটি বিষয় হল গৃহবধূ নির্যাতন বহু বাড়িতে এখনও গৃহবধূর ওপরে অত্যাচার করা হয় সাংসারিক ঝামেলা বা অন্য বিভিন্ন কারণের জন্য গৃহবধূকে অত্যাচারিত হতে হয় ফলে গৃহবধূ আদালতে এই বিষয়ে আবেদন জমা করলে জজ সাহেব উকিলের কাছে বিভিন্ন ধরনের প্রমাণ ও পর্যাপ্ত সাক্ষী পেশ করতে বলেন ফলে প্রমাণের অভাবে অনেকসময় এই গৃহবধূ নির্যাতনের মোকদ্দমাটির ফল বার হতে কয়েক মাস লেগে যায় আবার এগুলির মধ্যে আরেকটি বিষয় হল জমি বিবাদের মোকদ্দমা একটি জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ হয় ফলে তারা আদালতের আবেদন পেশ করে করে সমান জমিভাগের আশায় ফলে বারবার আদালতে যেতে হয় এবং অনেক সময় নষ্ট হয় অথচ আদালতের রায় দিতেও অনেক দেরি হয়